দাদা বলছি আমি এখানে বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে এসেছি হ্যাঁ তো আমি ফটো গ্যালারি অন্বেষণ যাবো আমি এই শান্তিনিকেতনের যে সেই বড়ো স্টাচুটা রয়েছে না ওখানটাতে দাঁড়িয়ে রয়েছি এরপর আও ওখানে আপনার নম্বরটা আমি পেলাম ওই জন্যই আমি কলটা করলাম আর কি মোটামুটি যাবো এবং পুরোটা দেখবো ঘুরবো কিছুক্ষণ থাকবো এবং তারপর আমাকে আবার এখানেই ছেড়ে দিয়ে যেতে হবে মোটামুটি কতো কী টাকা নেবেন ও মোটামুটি কতর মতোন পড়ে যাবে প্রায় আন্দাজ একটা হ্যাঁ স্ট্যাচুটার সামনেটায়

দাদা একটু ছাড় টার দিন পর্যটন যাত্রী বুঝতে পারছেন ঘুরতে এসেছি হ্যাঁ হ্যাঁ আর বলছি এ আমার কিন্তু একটু মানে ইয়েটা ঘুরতে একটু দেরি লাগবে হ্যাঁ ও ঠিক আছে ওই হ্যাঁ ওই স্ট্যাচু ঠিক আছে ওই স্ট্যাচুটার কাছে এসে তাহলে আপনি আমাকে কল করবেন হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে হুম হ্যাঁ